হ্যাঁ আমার ছেলের জন্য আমি কালার পেনসিল কিনেছিলাম পরীক্ষাতে দিতে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে কী বাজে কালার পেনসিল লাস্টে আমি দোকানদারে ফেরত দিতে বাধ্য হয়েছি আমার একটা কাক কালার পেনসিল কিনেছিলো তার মেয়ের জন্য ওইরকম কী বাজে পেন্সিল লাস্টে আমি ফেরত দিতে গিয়েছিলো আমিও আমারও পছন্দ হয়নি পেনসিলটা কী বাজে রুয়াং মোটে ভালোই না